হ্যাঁ আমি এরকম কোনো সংবাদ বা ঘটনার কথা বলতে পারি আমার খুব ভালো লেগেছে যেমন একটা জায়গায় একটা পরিবার বা একটা পাড়া রয়েছে সেইটা জল বন্যা হওয়ার কারণে ও ঝড়ের কারণে সেই পাড়াটি ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন তাতে খুবই গরিব কুঁড়ে ঘর ছিল সেই কুঁড়ে ঘর কুঁড়ে ঘরের চাল উড়ে চলে গিয়েছে আমি সংবাদের মাধ্যমে জেনেছি এই খবরটা সে সব কুঁড়ে ঘরের চাল উড়ে চলে গিয়েছে এবং ত্রিপল দিয়ে টাঙানো ছিল সব উড়ে চলে গিয়েছে ঝড়ে এবং সে দেওয়াল ভেঙে গিয়েছে তখন তার সে বাড়ির ছেলে মেয়েরা আছে বাবা মা বড় বয়স্ক দাদু ঠাকুমারা রয়েছে তারা কোথায় থাকবে তাদের আর থাকার জায়গা নেই খুবই গরিব অত্যন্ত গরিব ফ্যামিলির তারা মানুষ তখন আমার একটা জিনিস ভালো লেগেছে আমাদের প্রধানমন্ত্রী মোদিজী সে সে জানতে পেরে তাদেরকে সাহায্য করেছে তাদেরকে সঙ্গে সঙ্গে দুটো বাড়ি তৈরি করে দিয়েছে এবং বাড়ি তৈরির সাথে সাথে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে সাহায্য করেছে এবং ঘরের যাবতীয় জিনিস ছিল সে জিনিসপত্র যারা ভেসে ভাসিয়ে নিয়ে চলে গিয়েছে জলে সেই জিনিসপত্র কিনে দিয়েছে এবং আর্থিক দিক থেকেও কিছু টাকা দিয়ে সাহায্য করেছে এবং সেই মানুষগুলো এই সাহায্য পেয়ে খুবই উপকৃত হয়েছে কিন্তু হয়তো এই সাহায্যগুলো যদি না পেত হয়তো তারা না খেয়ে মারা যেত সেই জন্য সে মোদিজী তাদেরকে সাহায্য করেছে তারা বাঁচার আবার নতুন একটা প্রাণ পেয়েছে সেই জন্য আমার খুবই ভালো লাগছে কারণ তাদেরকে মোদি যে এই সাহায্যটা করেছে এটি আমার খুব ভালো লেগেছে এই সংবাদটি